হ্যাঁ কে বলুন হ্যাঁ দেখু দেখুন হুম হুম দেখুন আমাদের এখানে বহু পত্রিকা পাওয়া যায় আপনি আনন্দবাজার প্রাইভেট লিমিটেডের বহু পত্রিকা পাবেন সব মানে সব পত্রিকাই পাবেন দ্য হিন্দু পাবেন টেলিগ্রাফ বা অন্য অন্য যে নামী পত্রিকা আছে তার সমস্ত সাবস্ক্রাইব যে ইয়েগুলো আছে না আপনি সবগুলোই পাবেন আপনি কোন কীসের উপরে চাইছেন সেটা বলুন সেই হিসেবে বলতে পারি হুম হুম দেখুন টাইমস অফ ইণ্ডিয়া তো বেশ বলতে পারেন ভীষণ পপুলার একটা পত্রিকা তো এর যে সাবস্ক্রাইবগুলো বেশিরভাগ আমাদের এখান থেকে যারা স্টুডেন্ট এবং বড় বড় যারা অফিসে এবং নিয়মিত খোঁজখবর রাখেন তারাই একমাত্র নেয় তো এটা আপনার প্রায় দুহাজার টাকা পার মান্থ পড়ে যাবে তো এর অনেকগুলো বিষয় আছে সেগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানে যে আপনি কি ধরনের খবর পেতে চাইছেন তার ওপর কিন্তু নির্ভর করবে আপনার সাবস্ক্রিপশান তো আপনি কি সবগুলো দেখুন আপনি যদি সাবস্ক্রাইব করেন তবে আপনি তো পত্রিকার অ্যাক্সেস পাবেন যেগুলো ফ্রি সেগুলো তো আছে যেগুলো প্রতিনিয়ত প্রকাশ হয় সেগুলো তো আপনি পাবেন এছাড়া আপনি যে স্পেশাল এডিশনগুলো আছেন যেগুলো এস্পেশালিভাবে লেখা হয় সেইগুলোর যে গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে লেখা হয় সেগুলোরও অ্যাক্সেস আপনি পাবেন এছাড়া টেলিগ্রাফের যে লাইব্রেরি আছে পুরোনো যে লাইব্রেরি আছে সেটার অ্যাক্সেস কিন্তু আপনি পাবেন দেখুন এগুলো আমাদের অনলাইন অফলাইন দুটোই আছে কিন্তু বিশেষ করে অফলাইনেও কেউ ওরা লাইব্রেরি ইয়ে করতে আসে না ফলে আমাদের যে অনলাইন সুবিধা তাতেই কিন্তু লাইব্রেরির সমস্ত অ্যাক্সেস দেওয়া হয় আমাদের ওইভাবে কিন্তু অফলাইন লাই মানে লাইব্রেরি অ্যাক্সেস নেই তো ব্যাপারটা হলো আমাদের অনলাইনই হচ্ছে অ্যাক্সেস আছে যদিও আপনার গলা শুনে বুঝতে পারছি আপনি নতুন পড়তে চাইছেন তো ব্যাপারটা হলো আপনি জানতে চাইছেন খুব ভালোই হলো তো আপনি অনলাইন সাবস্ক্রিপশনই নিন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি যে খোঁজখবর নিয়েছেন ঠিক আছে হুম